আমার যাওয়া সবচেয়ে বিলাসবহুল ট্রিপটি হল অযোধ্যা পাহাড় ঘুরতে যাওয়া আমার পাঁচ বন্ধু মিলে একদিন অযোধ্যা পাহাড় ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে ওখানকার মনোরম দৃশ্য দেখলাম খুব ভালো লাগল সেখানে পাখি পাহাড় বাঘমুণ্ডি ঝরনা এসব সারাদিন দেখে বিকেলের দিকে আমরা একটি কুটির ভাড়া করেছিলাম তারপর সন্ধ্যাবেলা আমরা সেই কুটিরের বাইরে যা আগুন জ্বালিয়ে পাঁচজন বসে নানান মজার গল্প করলাম খাওয়া দাওয়া হল নাচগানে মেতে নাচগানে মেতে ছিলাম তারপরে রাত্রে আমরা খাওয়া দাওয়া শেষে কুটিরের চারপাশে হেঁটে বিশ্রাম নিয়ে পরের দিন সকালে আবার বাড়ি এসেছিলাম